বর্তমান বিশ্বের প্রতিটি অর্থনৈতিক চিত্রের সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রের যোগাযোগ প্রভূত লক্ষ্য করা যায় গ্লোবালাইজেশনের যুগে ব্যবসায়িক ক্ষেত্রেও ও অন্যান্য ক্ষেত্রের সঙ্গে যথেষ্ট মেলবন্ধন রয়েছে যেমন বলা যেতে পারে ব্যবসায়িক ক্ষেত্র ও তথ্য প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গেও যেমন যুক্ত তেমনি উৎপাদন অন সেক্টরের সঙ্গেও যুক্ত যেখানে চাষবাস এবং আমদানি রপ্তানির উপরেও ব্যবসায়িক ক্ষেত্র নির্ভর করে তেমনি শিল্প পাট শিল্প বস্ত্র শিল্প এসবের হ্যাঁ সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রও সমানভাবেই হ্যাঁ যুক্ত তাছাড়া উৎপাদন সেক্টরের সঙ্গে ব্যবসায়িক ক্ষেত্রে যেমনভাবে যুক্ত আছে বিশেষভাবে যুক্ত আছে যেমন ডেয়ারি শিল্প পাট শিল্প হ্যাঁ এসবগুলো পশ্চিমবঙ্গের বর্তমান ব্যবসায়িক ক্ষেত্র বিশেষভাবে এক এক আরেক একটা সেক্টরের সঙ্গে অন্য সেক্টরের সঙ্গে হ্যাঁ যুক্ত অবস্থায় অবস্থান করছে এবং বিভিন্ন ক্ষেত্রের এর কিছু কিছু অবদান পরবর্তী ক্ষেত্রে ত্বরান্বিত হয় এবং যে মানি ফ্লো সেটা একটা সেক্টর থেকে অন্য সেক্টরে প্রবাহিত হয় রাষ্ট্রীয়ভাবেও কিছু কিছুভাবে ব্যবসায়িক ক্ষেত্রকে ইন্টারেস্ট দেওয়া হয় সুবিধা দেওয়া হয় যাতে করে এই সমস্ত ব্যবসায়িক ক্ষেত্রের সঙ্গে অন্য অন্য অর্থনৈতিক ক্ষেত্রের বিনিয়োগ এবং আত্মসংযোগ বাড়ে যার ফলে দেশের অর্থনৈতিক সংহতি গড়ে ওঠে